আমার মনে থাকা পাঁচটি ডেট যেগুলো আমি এ মুহূর্তে বলতে পারি তার প্রথম ডেটটি হল পাঁচ দশ উনিশশো চুরানব্বই সেই ডেটটি হল আমার ভাইয়ের জন্মদিন আমার মনে থাকা অপর একটি ডেট হল দুই ছয় দু হাজার ওটি হল আমার বউয়ের জন্মদিন এবং আমার মনে থাকা অপর একটি ডেটের নাম হল ছয় আট দু হাজার একুশ যে ডেটটিতে আমি আমার প্রথম জবেতে জয়েন করেছিলাম আমার কাজেতে আমি গিয়েছিলাম তো ওই ডেটটা আমার কাছে খুবই স্মরণীয় একটি দিন আমার মনে থাকা চতুর্থ দিনটি হল তিন দুই উনিশশো আটষট্টি এটি হল আমার বাবার জন্মদিন যে দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আমরা এই দিনটা প্রত্যেক বছরই পালন করে থাকি ধুমধামের সাথে এবং আমার মনে থাকা পঞ্চম দিনটি যেইটিও আমার কাছে খুব একটি স্পেশাল দিন খুব আনন্দের দিন সেই দিনটি হল দুই নয় উনিশশো তিয়াত্তর যেটি আমার মায়ের জন্মদিন